পুলিশ কীভাবে আমার এলাকায় অপরাধ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ করছে অপরাধ করার পর এক ঘন্টা পর পুলিশ এসে পৌঁছাচ্ছে দুর্ঘটনা ঘটে যাওয়ার পর তাও এক ঘন্টা পর পুলিশ এসে পৌঁছাচ্ছে এই তো নিয়ন্ত্রণ করছে আর কী করবে তাদের কাজটাই তো এরকম যখন ঘটবে তখন কেউ কোথাও নেই ঘটে যাওয়ার পর তখন দেবে কতোক্ষণ পর যেমন বলে না আগুন জ্বললে আগুন তো জ্বলছে কিন্তু আগুন নিভুলে তবে দমকল এসে পৌঁছায় সেরকম আর কি তো যাই হোক আমি বলবো যে সামাজিক নাগরিদিক নারো নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে এমন কিছু উন্নত করা দরকার যেটা হচ্ছে কী প্রত্যেকটা পোস্টের মানে প্রত্যেকটা রাস্তার এক কিলোমিটার কি ডেড় কিলোমিটার ছাড়া ছাড়া একটা করে সেভিক বা যে টার্নিং মোড়গুলা সেই টার্নিং মোড়গুলোনেতে অন্তত যেন পুলিশের ব্যবস্থা রাখা হয় এবং যেখানে চৌরাস্তা বা তিন রাস্তার মোড় সে জায়গায়ও কিন্তু পুলিশকে পুলিশ রাখতে হবে তাহলে কিন্তু অনেকটা সুরক্ষা বা দুর্ঘটনা থেকে অনেক অনেক মানুষের জীবন বেঁচে যাবে আর দুর্ঘটনা বলো অ্যাক্সিডেন্ট বলো এতো সব ঈশ্বরের হাত কপালে লেখা থাকলে হবে আর হয় যদি বাঁচার বাঁচার জন্য লেখা থাকে তাহলে ঈশ্বর বাঁচাবে তো সে কারণে আমি বলবো যে এইভাবে অন্তত যদি করা যায় তাহলে হয়তো অনেকটাই কিন্তু এই এই সব সামাজিক দুর্ঘটনা থেকে কিন্তু অনেকটাই কিন্তু মানুষ কিন্তু বেঁচে যাবে